ভারতীয় খেলাগুলির মধ্যে অন্যতম হল ক্রিকেট ফুটবল হকি দাবা কবাডি ব্যাডমিন্টন কুস্তি খোখো ক্যারাটে ইত্যাদি এদের মধ্যে কবাডি এবং খোখো এই খেলা দুটি এখনও আন্তর্জাতিক স্তরে স্বীকৃতির প্রয়োজন এই দুটি খেলা অলিম্পিকে নির্বাচিত হয়নি ভারতের গন্ডির বাইরে কেউ কবাডি এবং খোখো খেলার সম্পর্কে ওয়াকিবল নয় তাই এদেরকে স্বীকৃতি দেয়া উচিত এবং সরকারের উচিত এই দুটি খেলার ব্যাপারে আরো ভাবনা চিন্তা করা